নাচ নিয়ে আমার যেটা স্মরণীয় অনেকই ই অনেকই আমার নাচ আছে যেগুলো আমার কাছে অনেক স্মরণীয় হয়ে আছে কোনটা আর বলব অনেকই আছে যেমন আমার প্রথম আমার স্কুল লাইফ থেকে আমি নাচ শিখি স্কুল লাইফে আমি পো স্কুলের অনেক প্রোগ্রামে আমি নাচ করেছি যেটা সবারকে ভালোও লেগেছে এবং আমি অনেক সবারই কাছে অনেক ভালোবাসাও পেয়েছি তো স্কুল লাইফের আমার অনেক নাচ আছে প্রোগ্রাম আছে যেগুলো ও আমার কাছে অনেক স্মরণীয় তা এবং আমার ওর তার পরে আমার কলেজ লাইফেও আমি অনেক নাচ করেছি প্রোগ্রামে আমার কলেজের অনেক প্রোগ্রামে যেমন সোশ্যাল হোক বা অন্য কিছু প্রোগ্রাম হোক আমি নাচ করেছি আমার টি শিক্ষক শিক্ষিকা সবাই আমার পাশে ছিল এবং সবাই আমাকে সাপোর্টও করেছে সবাই ভালোবাসাও দিয়েছে তো এই সব আমার কাছে অনেক স্মরণীয় হয়ে আছে এবং এবং আমি আমার নিজের বিয়েতেও নাচ করেছি আমার সেই দিনটাও আমার কাছে অনেক স্মরণীয় আমার খুবই মানে মনে আছে ভালো করে ওই সব মানে ওই দিনটা নাচ করেছিলাম তো এই সব অনেকই আছে কী আর বলব অনেক নাচই আছে যেগুলো আমার কাছে স্মরণীয়